হ্যাঁ এখনও গ্রামের দিকে পশুচারণের জন্য কোনো সবুজ স্থল বা মাঠ পাওয়া যায় কিন্তু সেটা দিনকে দিন প্রায় প্রায়শই কমে এসেছে কারণ মানুষ এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে মানুষের প্রতিনিয়ত চাহিদা পূরণের জন্য মানুষ সেই সব জমিকে ভরাট করে তাতে বড়ো বড়ো দোতালা তিনতালা বিল্ডিং তৈরি করছেন এবং নিজেদের থাকার জন্য আশ্রয় করছেন এর ফলে লে ফাঁকা জায়গা আস্তে আস্তে শেষই হয়ে যাচ্ছে সবুজ স্থল আর তেমনভাবে দেখাই যায় না এর জন্য পশুচারণের খুব প্রভাব পড়ছে কারণ পশুদের খাবার মতো ঠিকমতো যে প্রাকৃতিক পদ্ধতিতে ঘাস বা গাছপালা সে সব কিন্তু প্রায় প্রায় উঠেই যাচ্ছে যার ফলে এখন অপ্রাকৃতিক খাবারদাবারও পশুচারণেরকে পশু চারণ করতে গেলে সে সব খাওয়াতে হচ্ছে এবং গ্রামের দিকে এখনও যদিও সবুজ স্থল বা মাঠ দেখা যায় কিন্তু শহরের দিকে সেইগুলো প্রায় উঠেই গিয়েছে খারাপ আবহাওয়ার কারণে পশুদের কিন্তু খুব প্রভাব পড়ে যখন অতিরিক্ত বৃষ্টি হয় বর্ষাকালে তখন কিন্তু পশুরা কোনো মাঠে বা ফাঁকে বেরোতে পারে না কারণ সবসময় ভিজে থাকে ভিজে জায়গায় তাদের খুব কষ্ট হয় প্লাস্টিকের প্রভাবেও পশুদের খুব একটা ভীষণ পরিমাণে সমস্যায় পড়তে হচ্ছে কারণ যে কোনো মানুষ কোনো কিছু ব্যবহার করার পর সে প্লাস্টিকে মুড়েই যে কোনো আনাচ ছোবড়াই বলুন বা খাবারদাবারই বলুন সে প্লাস্টিকে মুড়েই হয়তো ডাস্টবিনে ফেলে দেয় বা রাস্তার দিকে ছুড়ে দেয় তখন কোনো পশু যদি সেই প্লাস্টিকসহ সেই খাবারটা খেয়ে ফেলে তখন পশুর জীবনও যেতে পারে বা তাদের পেটের মধ্যে নাড়িভুড়ির সঙ্গে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে পশুরও গলাতে বা পেটে নাড়িভুড়ির সঙ্গে যে প্লাস্টিক জাতীয় চিকচিকানি বলুন সেইগুলো কিন্তু জড়িয়ে গেছে বা তারা তো সেটা বুঝতে পারে না যে এটা প্লাস্টিক তারা তখন তাদের খুব অসুবিধা হয় এবং পশুদের খু ব প্রভাব পড়ে জলের প্রচণ্ড অভাব গ্রীষ্মকালীন প্রচণ্ড প্রখর এবং তাপের ফলে এবং যে শহরে বাড়ি হয়ে যাওয়ার কারণে পশুদের অতিরিক্ত জলের অভাব হচ্ছে যেমন আগে পশুরা স্নান করতে বড়ো বড়ো পুকুরে বা জলাশয়ে যেত বা নিয়ে যাওয়া হতো সেখানে তাদের স্বচ্ছভাবে গা ধোয়ানো হতো জল খাওয়ানো হতো কিন্তু এখন সে সব জায়গা আর আছে কোথায় পুকুর বা জলাশয় প্রায় শহরের দিকে উঠেই গেছে গ্রামে যদিও একটু আধটু আছে শহরের দিকে নেই এর ফলে কিন্তু আবহাওয়া জলবায়ু এবং জলের অভাব পশুদের উপর খুব প্রভাব পড়ছে